আমার প্রিয় বাগধারা তো অনেকগুলো যেমন নদীর এপারে ছাড়িয়া নিশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আর একটা আছে ঘুঁটে পোড়ে গোবর হাসে তো আমি ওই দুটো জিনিস নিয়ে ব্যাখ্যা করি নদীর ওপারে ছাড়িয়ো নিঃশ্বাস এপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস এটার মানে হলো লোকে ভাবে আমি কত কষ্টে আছি ও মনে হয় খুব সুখে আছে আমার এটা নেই সেটা নেই ওর মনে হয় সব আছে ওর জিনিসটাই ভালো আমার জিনিসটাই খারাপ আমরা নিজের ভালোটা দেখতে পারি না অন্যের ভালোটা দেখে হিংসা করি এই বাগধারার অর্থ হলো এটাই আর একটা বাগধারা হলো ঘুঁটে পোড়ে গোবর হাসে এর মানে ধরুন কারো একবার বিপদ হলো কিংবা সমস্যা হলো আমরা পাশে দেখে আমরা পাশে থেকে কারুর বিপদে কিন্তু সহযোগিতা করি না বরঞ্চ আমরা হাসি কিন্তু আমরা এটা ভুলে যাই আজকে যেটা ওর বিপদ কালকে আমারও ওই বিপদটা হতে পারে আজকে আমরা ওর বিপদে পাশে যাচ্ছি না কালকে আমার বিপদেও ও পাশে আসবে না আ আমরা এই জিনিসটা কেন বারবার ভুলে যাই জানি না আমার এই বাগধারাটাই কিন্তু প্রিয় মানুষকে এই বাগধারা থেকে অনেক কিছু শেখার আছে মানুষ যখন বিপদে পড়বে মানুষ হয়ে তার পাশে দাঁড়ানো উচিৎ কিংবা সাহায্য করা উচিৎ তাহলে আমি যখন বিপদে পড়বো আমি যখন বিপদে পড়বো তারা এসে আমাকে সাহায্য করবে কিংবা অন্যরা আমার পাশে এসে দাঁড়াবে এটুকুনিই বলার ছিল